আমার বাড়ির পাশের দুর্গা উৎসবের সময় দেবতার মূর্তি তৈরি করেছি এবং মূল যে মূর্তি তৈরি করেছিলো তার সহযোগিতা হিসেবে আমি কয়েকটা মূর্তি তৈরি করেছিলাম এবং সেই তৈরি করার যে অভিজ্ঞতাটা আমি যেন আমার জীবনের একটা মূল্যবান অভিজ্ঞতা বলে মনে করি আমি আগামী বৎসরেও আমার সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো যাতে পরবর্তী দিনে আমি ভালো মূর্তি তৈরি করতে পারি